জীবনের সাতষট্টিটি বছর এই ভাগাভাগি করেই কাটিয়ে দিলাম আমি রান্নাঘর সবার সাথেই ভাগ করে নিয়েছি প্রথমে যখন ছোটো ছিলাম তখন বাপের বাড়িতে আমাদের ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি ছিল সেখানে সবাই মিলে রান্না করা হতো তো সেটা দেখেই আমি শিখেছি কীভাবে সংসার মানে সংসারের সবাই একসাথে থাকতে হয় এবং রান্নাঘর ভাগ করে নিতে হয় এখন আমার বিয়ের পর যদিও এটি একটি পরিবার তবুও এখন আমার দুই ছেলের বিয়ের পর দুই ছেলের বউ এবং আমি তিনজনেই রান্নাঘরে যাই এবং তিনজনে মিলেমিশে রান্না করি তো সেখানে রান্নাঘর ভাগ করার কোনো প্রশ্নই ওঠেনা আমরা একসাথেই রান্না করি এবং আমরা খুব মিলেমিশে থাকি